হ্যাঁ আমি আয়ুর্বেদ সিদ্ধা এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানি কারণ আগেকার দিনে অ্যালোপ্যাথির প্রচলনের আগে আমরা সাধারণত ওই হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমেই চিকিৎসা করাতাম আয়ুর্বেদ চিকিৎসায় আমি বিশ্বাস করি এছাড়াও হোমিওপ্যাথিতেও আমি বিশ্বাস করি আমার মনে হয় হোমিওপ্যাথিতে যেহেতু শরীরের ক্ষতি কম করে তাই আমি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ চিকিৎসাতেই বিশ্বাস করি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথির ওষুধের প্রচলন রয়েছে এবং অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি রোগ সারে